বলছ ও পূজা বলছো বলো কী বলছ আচ্ছা আমি তো কালকে যাব কালকে বাড়ি যাব হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে তাহলে কী বলছ একটা টি ভি কিনতে হবে আচ্ছা তাহলে দেখো না কী টি ভি কেনা যায় ভাবো তো আমিও ভাবছিলাম কদিন থেকে যে একটা টি ভি কিনলে হয় সবার বাড়িতে আছে আমাদের বাড়িতে নেই একটা টি ভি কিনলে হয় আমিও ভাবছিলাম কদিন থেকেই যে আমি বাড়ি গিয়ে তোমার সঙ্গে আলোচনা করব যাক তার আগে তুমি যখন ফোনটা করেছ ভালোই হয়েছে বলো কী কী টি ভি কিনবে ও ঠিক আছে ওদের যখন পছন্দ ওই রকমই কেনা যাবে তো ওই রকম কত ইঞ্চির টি ভি ওইটা হ্যাঁ সে তো নেবে মানে একটু বড় নেওয়াটাই ভালো বড় নিলে কী একটা ছবিটা খুব সুন্দর দেখাবে ছবিটাও পরিষ্কার হয় না কি বল দেখেও খুব মজা হয় আমি দেখেছি একজনের বাড়িতে দেখলাম বেশ খুব বড় টি ভি আছে বুঝলে ওই টি ভিটা আমি একদিন দেখছিলাম আমি তো এখানে এসেছি এখানে একজনের বাড়িতে সেদিনকে বেড়াতে গিয়েছিলাম দেখলাম টি ভিটা খুব লাগল আমিও ভাবছিলাম যে এইরকম একটা বড় টি ভি কিনলে হয় যাক ঠিক আছে ওই রকম বড় টি ভি দেখো তো ওই তো আমাদের পাশেই তো দোকানটা আছে ওই দোকানেই একবার দেখো খোঁজ করে কীরকম দাম টাম আর আরেকটা কথা শোনো ওইখানে তুমি একটু জিজ্ঞাসা করে নাও যে আমি যদি এই টি ভিটা কিনি এল ই ডি কিনলে ভালো হবে না অন্য কোনো কোম্পানির টি ভি ভালো হবে আমার মনে হয় এল ই ডিটা ভালো হ্যাঁ এল ই ডি টি ভিটাই এখন চলছে বাজারে বেশি তো ওটার দাম কীরকম হতে পারে একটু জেনে নাও আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করে নাও যে এরকম ওটা যদি আমি ক্যাশে কিনি তাহলে কতটা ছাড় হবে আর যদি আপনার ওটা আপনার যদি ইন্সটলমেন্টে কেনা যায় তাহলে সেটাই বা কতটা পরিমাণ বেশি টাকা লাগবে একটু জেনে নাও না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই প্রসেসটা খুব ভালো একদিকে বলেছ ঠিক আছে ওই রকমই নাও আর ওখানে জিজ্ঞাসা করো ওই ধরনের টি ভি আছে কি না হ্যাঁ আর ওই রকম ধরনের টি ভি কিনতে গেলে কত টাকা লাগবে বা কী আছে তুমি যদি পারো আজকে যাও আর তা না হলে কালকে আমি বাড়ি যাই আগে বাড়ি গিয়ে যখন দুজনেই যাওয়া যাবে না কি বলো

হ্যাঁ অবশ্যই একটু এই সময়ে অত টাকা দাম দিয়ে হ্যাঁ বেশি টাকা ওই জন্যই তো বললাম তোমাকে যে কোনো মানে কিস্তিতে পাওয়া যায় কি না কিস্তিতে হলে আমাদের সুবিধা হয় মাসে মাসে ধরো দিয়ে দেওয়া যাবে গায়ে লাগবে না হ্যাঁ তবে একটা জিনিস তার মধ্যেও ভাবার আছে ধরো যেখানে কুড়ি হাজার টাকা দাম সেটা যদি কিস্তিতে নিয়ে যদি পঁচিশ হাজার টাকা দাম পড়ে যায় সেটাও তো আমাদের একটা মানে খুবই দুঃসাধ্য হয়ে উঠবে হ্যাঁ যদি এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা বেশি হয় তাহলে অতটা গায়ে লাগবে না এটা কিস্তির মাধ্যমে শোধ হয়ে যাবে দেখো কথা বলো হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বড়টাই নেব হুম হ্যাঁ লালটুর দোকানেই বলছিলাম ওই ছেলেটার নাম লালটু না মনেই ছিল না হ্যাঁ ওই লালটুর দোকানেই দেখো না লালটুকে তাহলে এক কাজ করো যদি পারো তাহলে আজকে সন্ধ্যের দিকে যেও আর তা না হলে আমি কালকে যাচ্ছি গিয়ে দুজনে মিলেই একসঙ্গে গিয়ে কথা বলা যাবে না কি ঠিক আছে